হ্যাঁ এটা কি শ্রীরাম ফাইনান্স ওহ তো হচ্ছে আমি এ একটা লোন নিতে চাই ব্যবসা করব আর কি হ্যাঁ বিজনেস লোন তো স্মল বিজনেস লোন কী আপনাদের ওখান থেকে দেওয়া হয় তো কী এ কীভাবে কী পদ্ধতি আছে আর এ কত টাকা পর্যন্ত হায়েস্ট দেওয়া হয় আর কী ডকুমেন্টস লাগবে আচ্ছা আচ্ছা আমি তিন লাখ টাকা্র যদি অ্যাপ্লাই করি তাহলে তিন লাখ টাকাই পাব তো না আগে লোন নিইনি

আচ্ছা আর কোনও কাটমানির ব্যাপার নেই তো যে আপনাকে লোন করে দেওয়ার জন্য বিভিন্ন ফাইনান্সে অনেক লোক থাকে না যে পাঁচ হাজার দিতে হবে ওরকম কোনো লাগু রেট চোর নেই তো সরাসরি ব্যাংক থেকে লোন হবে তো আচ্ছা তো দু পার্সেন্ট সুদ বললেন তো এটা শোধ কীভাবে করব মানে বার্ষিক হারে না মাসিক হারে না কীভাবে শোধ করতে হবে আচ্ছা তো আছা যে ডকুমেন্টসগুলো ওই ভোটার কার্ড আধার কার্ড আর সাধারণ ডকুমেন্টস হলেই হবে তো আচ্ছা অ্যাকাউন্ট আচ্ছা ঠিক আছে স্যার ধন্যবাদ আমি ব্যাংকে গিয়ে যোগাযোগ করব